হ্যালো কে বলছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন দেখুন আমরা তো বাসে করে আপনাদেরকে নিয়ে যাবো তো আমরা বাস ভাড়াটাই নির্দিষ্ট নেবো আর যা রয়েছে খাওয়া খরচা সব আমরাই দেবো আমরা কিন্তু

হ্যাঁ হ্যাঁ ওখানে এবারে যদি আপনারা কোনো টোটোতে কিংবা অটোতে যেতে চান তাহলে ওইটা আপনাদের দিতে হবে নাহলে এই শুধু বাস ভাড়াটা আমরা দেবো আর খাওয়া খরচা আমরা সবই দেবো আমরা সকালে টিফিন দেবো তারপর আমরা দুপুরে আপনাদেরকে ভাত ভাতের ব্যবস্থা করবো বিকেলে একটা টিফিন দেবো আর রাত্রে ভাত কিংবা রুটি দুটোরই ব্যবস্থা থাকবে যে যেটা খেতে চাইবে দেওয়া হবে হ্যাঁ ওখানে একটা হোটেল ভাড়া নিয়েছি একটা রুমে পাঁচজন করে থাকবে আপনি কি যেতে চান আচ্ছা তাহলে আপনি যদি যেতে চান তাহলে আপনার আমি হচ্ছে একটা সিট বুক করে রেখে দেবো আপনি তাহলে অ্যাডভান্স আমাকে দিয়ে রাখবেন আমাদের তো পাঁচ হাজার টাকা টিকিট আপনি অ্যাডভান্স দু হাজার টাকা দেবেন আপনারা যেকোনো ড্রেস পরে যেতে পারেন তাহলে আপনি যদি যেতে চান আর আপনি সামনের দিকের সিট নেবেন না পেছনের দিকের সিট নেবেন আচ্ছা তো আপনার একটা সিট রাখবো তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ একজনের জন্য একেকটা সিটের জন্য দু হাজার ঠিক আছে তাহলে আপনি অ্যাডভান্স দিয়ে দেবেন আমাকে পাঠিয়ে দেবেন আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর আছে এটাতেই দিয়ে ঠিক আছে